আমি আমাদের এখানে ধর্মীয় স্থানগুলিতে যে ধর্মীয় উৎসবগুলি দেখে থাকি তার মধ্যে প্রথমত বলি যে পুজোর কথা বললে প্রথমে আসে যে হরিনাম কৃষ্ণের নাম করাটাকে হরিনাম বলে এটি কখনো তিন দিন ধরে কখনো দু দিন ধরে হয়ে থাকে এখানে সব অনেক সমায় খিচুড়ি করে বেগুন ভাজা করে একটি সবজির তরকারি করে আবার কখনো সবজি তরকারি ভাত ডাল নিরামিষ রান্না বান্না করে খাওয়ায় এমনি যেই পুজোগুলো আমাদের হিন্দু ধর্মের হয় বাকি পুজোতে সেখানে বাতাসা নকুলদানা এছাড়াও ভোগ হয় খিচুড়ির ভোগ এছাড়াও নানা রকমের ফল কুঁচি দিয়ে পুজো হয় এবং আমরা যেটা আমি যেটা আরও দেখেছি সেটা হচ্ছে পাঞ্জাবীদের শিক ধর্মের যে গুরুনানক থাকে তার ওখানে কিন্তু আলাদা নিয়ম থাকে সেখানে কোনো অনাথকে না খাইয়ে ফেরানো হয় না সে খানে অনেক অনাথ যদি যায় মানে যারা খেতে পায় না ভিক্ষু তারা কিন্তু ওখানে গেলে খাওয়ার পান সেখানের খাওয়ারও নিরামিষ রান্না হয় সাথে রুটিও তারা দিয়ে থাকে এছাড়াও আর হয়তো অন্যান্য মন্দিরে বা অন্যান্য স্থানে এই রকমই অনেক কিছু অর্চনা হয়ে থাকে অনেক অনেক বড়ো মন্দিরে অনেক ভালো ভালো রান্না করে ভোগ চড়ে অনেকে তো অনেক ধরনের সন্দেশ মিষ্টি এই সব দিয়ে ভোগ দেয় যাতে ঠাকুর সেগুলো খেলে অনেকই আশীর্বাদ করে এই মতেই নানা রকমের খাওয়ার তাদেরকে দেওয়া হয় এছাড়াও নানা রকমের শাক সবজি এছাড়াও অনেক ধরনের অনেক রকমের রান্না বা অনেক ধরনের মিষ্টি তৈরি করে আমাদের ধর্মীয় উৎসবগুলোতে দেওয়া হয় এছাড়াও যে বিয়েবাড়ি বা আরও ঘরের ঘট বস স্থাপন এই সব যে উৎসবগুলি থাকে সেখানেও কিন্তু অনেক ধরনের খাবার হয়ে থাকে